আমাদের গ্রামে বাড়ি আমাদের বাড়ির পাশে জলদাপাড়া ন্যাশনাল পার্ক আছে সেখানে একটা উদ্যান আছে সেখানে আমরা সকাল বিকাল গিয়ে সময় কাটাই আমাদের গ্রামের একটা মার্কেট আছে সেখানে সিনেমা হল আছে আমরা সিনেমা হলে গিয়ে সিনেমা দেখি এবং সে বাজারে রেস্টুরেন্ট আছে সন্ধ্যার সময় সেই রেস্টুরেন্টে গিয়ে আমরা মোমো চাউমিন এগরোল এসব খাই এমনকি থিয়েটারে বাড়ির পাশে ওখানেই মার্কেটে একটা শপিং মল আছে সেখানে থিয়েটার আছে সেই থিয়েটারেও আমরা মুভি দেখি